পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা খুব উন্নত এবং এই শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার জন্যে আমরা তৎপর পশ্চিমবঙ্গের নানা জেলার মানুষ এখনও অশিক্ষিত তাদের শিক্ষিত করার জন্য এগিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে অনেক মানুষ আর্থিক কষ্টে আছে তারা এই পড়াশুনার সুযোগ পায় না তাদের এই সুযোগ করে দেওয়ার জন্য সরকার নানারকম ব্যবস্থা করেছে তার জন্য নানা অবস্থাতেই আমরা শিক্ষিত হতে পারব উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারব সরকার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বৃত্তিমূলক ব্যবস্থা করেছে যেমন শিক্ষাশ্রী ঐক্যশ্রী কন্যাশ্রী মেয়েদের শিক্ষাব্যবস্থাকে পেছনে ফেলে না রাখার জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেন এক্ষেত্রে প্রত্যেক দরিদ্র পরিবারের মেয়েরা শিক্ষাগ্রহণ করতে পারবে এইক্ষেত্রে আমি বলব যে সকল অভিভাবককে যে তারা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অনুপ্রাণিত হয় এবং উৎসাহ দেয়